আমাদের আমাদের মুসলিমদের যখন মুসলিমদের যখন ঈদ হয় আমাদের যখন কোনো ঈদ ঈদ হয় তখন ওদের বলি ও হিন্দুদের বলি ওরা আসে এসে আমাদের বাড়িতে সিমই খেয়ে যায় আর রোজার সময় রোজার সময় আমাদের ইফতার পার্টি হয় ইফতার পার্টিতে ইফতার পার্টিতেও তাদের ইনভাইট করি তারা আসে খুব আনন্দের সাথে ইফতার খায় ওদের যখন পুজো হয় পুজো টুজো হয় তখন ওরাও ইনভাইট করে ওদের বাড়িতেও যায় এরকমভাবে আমরা এরকমভাবে আমরা ওরা আমরা ওদের ইনভাইট করি ওরা আমাদের ইনভাইট করে এভাবে এভাবে আমার খুব ভেগ হয়ে থাকি খুব এভাবে থাকে এ এরকমভাবে অনেক এ অনেক অনেক রকমভাবে তাদেরকে তাদেরকে আমরা ইনভাইট করে ওরাও আমাদেরকে ইনভাইট করে